আমাদের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে যা কিছু বলব তাই কম হয়ে যাবে স্বাধীনতার আমরা বহুদিন প্রায় তিনশো বছর আড়াইশো আড়াইশো বছর থেকে তিনশো বছর ব্রিটিশ শাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দেশের অনেক স্বাধীনতা সংগ্রামী তাদের প্রাণ বিসর্জন দিয়েছে যার জন্য আমরা আজ স্বাধীন ভারতে বসবাস করতে পারছি বিশেষ করে আমার সুভাষ বসুর কথা না বললেই নয় তিনি যেভাবে আমাদের ভারতকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই ঘটনা আমরা কোনোদিন ভুলতে পারব না এ আমরা তখন জন্মাইনি তবে আমাদের বড়দের কাছ থেকে এই ঘটনাগুলো আমরা শুনেছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু তার আগেই আমাদের ভারত স্বাধীন হয়েছিল ঘোষণা করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ওই দিনটাই আজও আমরা পালন করে থাকি স্বাধীনতা দিবস হিসাবে